আমি যেভাবে সর্বশেষ খেলাধুলোর খবর এবং ইভেন্টগুলিতে আপ আপ টু ডেট থাকি খেলাধুলো টিভিতে দেখি ফোনে ফেসবুকে যে কোনো জায়গার থেকে আমি খেলাধুলো দেখি আমার ক্রিকেট খেলা ফুটবল খেলা খুব ভালো লাগে তো আমি ওই ফোন থেকেই আপডেটগুলো পাই টিভিতেও আপডেট পাই যখন ধরো আমি বাড়রে থাকি না তখন টিভিতেও দেখতে পাই না তখন ফোন থেকেই আমি সব আপডেট পেয়ে যাই ক্রিকেট খেলা যে কোনো খেলার আপডেট পেয়ে যাই আমার ক্রিকেট খেলা আর ফুটবল খেলার অনুসরণ করি যেগুলো আমার ভালো লাগে